মাছ ধরার জন্য বিভিন্ন ধরনের নৌকা না বলে যদি খোল বলা হয় বা বিভিন্ন ধরনের ডিঙি নৌকা যদি বলা হয় সেই ধরনের নৌকা কিন্তু ব্যবহার করা হয় এই ধরনের নৌকাগুলি সাধারণত লম্বায় ছোটো হয় এবং সাধারণত দুজন চড়া যায় এছাড়া স্পীডবোট সেগুলো কিন্তু ব্যবহার করা হয় স্পীডবোট সাধারণত একটু দামি হওয়ায় সাধারণ মানুষরা কিনতে পারেন না কিন্তু ডিঙি নৌকা বা ছোটো বোট সাধারণ মানুষ কিন্তু সহজেই সেগুলি কিনতে পারেন এবং সেগুলি নিয়ে তারা ছোটোখাটো জলাশয় বা বড়ো হ্রদে হ্রদগুলোতে তারা কিন্তু মাছ ধরতে পারেন এছাড়া চাইলে তারা ছোটো নদী বা ছোটো বড়ো পুকুরে তারা কিন্তু এই ছোটো ডিঙি নৌকা বা এ খোল ব্যবহার করেন এবং এই নৌকায় সাধারণত এক থেকে দুজনই এনাফ এক থেকে দুজনই ভ্রমণ করেন এবং তারা তাতে মাছ ধরেন এবং মাছের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী রাখার জন্য এইখানে বিভিন্ন ধরনের খোপ করা থাকে এই ধরনের নৌকাগুলিতে যাতে প্রয়োজনীয় প্রয়োজনীয় ছিপ বা হুইল খুব সহজেই সেখানে রাখা যায় এবং এবং প্রয়োজন অনুযায়ী সহজে ব্যবহার করা যায় আমি কোনো নৌকার মালিক নই তবে আমার বন্ধুর অনেক ধরনের নৌকা আছে সেগুলি নিয়ে আমি কিন্তু মাছ ধরার কাজে ব্যবহার করি এবং এবং অন্য সময় প্রয়োজন হলে সেগুলো ভাড়ায়ও নেওয়া যায় এবং চাইলে সেগুলো কিন্তু খুব সহজেই অন্য অন্য মাছ প্রেমীরা বা এই পেশাজীবিরা সহজেই তাদের তারা তাদের বোট গ্রহণ করতে বোট নিতে পারেন এবং মাছ ধরার আনন্দ উপভোগ করতে পারেন